হ্যালো এটা কি দাস রেস্টুরেন্ট হ্যাঁ আমি অর্ডার দিয়েছিলাম আমি সুস্মিতা বলছি দেখুন ওই অর্ডার থেকে একটা অর্ডার ক্যান্সেল হবে আমি মোট তিনটে অর্ডার দিয়েছিলাম মোমো পিৎজা আর বিরিয়ানি মোমোটা ক্যান্সেল করব আচ্ছা ডেলিভারি বয় কি বার হয়ে গিয়েছে ও হো তাহলে আপনি ক্যান্সেল করলে খুবই ভালো হয় আচ্ছা আর ওর টাকাটা কি রিটার্ন পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে রিটার্ন পাওয়া যাবে না পরের বারে মানে কিছু নিলে আপনারা হচ্ছে ওর থেকে টাকা কেটে নেবেন ঠিক আছে তো কতক্ষণে ডেলিভারি বয় নিয়ে আসবে খাবার আচ্ছা এক ঘন্টার মধ্যে চলে আসবে ঠিক আছে আসলে বাড়িতে বাচ্চারা আছে তো তাড়াতাড়ি এলে একটু খুব ভালো হয় আর আপনার মনে থাকবে তো ওই ব্যালেন্সটার কথা আমিও ফোনে রেকর্ড করে রাখছি কারণ হচ্ছে আপনার হয়তো মনে নাও থাকতে পারে ঠিক আছে রাখলাম